অভিরাজ অটো ট্রাভেলস বলছেন আমি আপনাদের ট্রাভেলস থেকে একটি অটো বুক করতে চাই আর এই অটোটি আমার বাড়ি থেকে একটু বেশি দূরেই নিয়ে যেতে হবে সেই কারণেই বুক করছি আচ্ছা আপনারা কি এই অটো দূরে নিয়ে যান বা বাইরে নিয়ে যাওয়ার জন্য বুকিং নেন সেই কারণেই আপনাদেরকে ফোন করা যদি ড্রাইভার তাড়াতাড়ি আসবে তো বা আসবে না সেটাও জানতে হবে তা নাহলে ড্রাইভার যদি ঠিক সময়ে না এসে পৌঁছায় তাহলে খুব অসুবিধা হবে আর আমাদের সময়মতো পৌঁছাতে পারব না আমার সঙ্গে একটা বাচ্চাও আছে সেই কারণেই আমি জিজ্ঞাসা করছি আপনাদের সময়ে ঠিকঠাক টাইমের মধ্যেই কি ড্রাইভার এসে পৌঁছাবে তাহলে আমি আপনাদের গাড়িটি বুক করব তা নাহলে বুক করব না যদি আপনারা বলেন যে না সময়ে ঠিক যেতে পারবে না তাহলে বুক করব না আর যদি বলেন হ্যাঁ ঠিক দ্রুত সময়ের মধ্যেই গাড়ি এসে আমার গন্তব্যে পৌঁছে যাবে তাহলে আপনি বুক করে দিন আর বুক করার পর আপনি বলে দিন যে কোন সময়ে এসে পৌঁছাবে ঠিক আছে রাখছি তাহলে